আমার প্রিয় সঙ্গীতশিল্পীর নাম হচ্ছে অরিজিৎ সিং এবং তার মধ্যে আমি পছন্দ করি যে তার কোনও অ্যাটিচিউড নেই সে খুব মাটির সঙ্গে মাটির সঙ্গে মিশে থাকা মানুষ এবং তার সম্পর্কে আমি বলতে পারি যে সে অত বড় একটা বড় মাপের সিঙ্গার হয়েও সে মাটির সাথে মিশে থাকা মানুষ